শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রিয় যে চরিত্র সাহিত্যিকের যে প্রিয় চরিত্র সেটা মানে উপন্যাসটা হচ্ছে দত্তা আর দত্তাটা খুবই ভালো উপন্যাস ভালো লাগে আমার আর এর প্রিয় যেটা চরিত্র হচ্ছে সেটা হচ্ছে বনমালী বনমালা চরিত্র বনমালী চরিত্রটা আমার খুব ভালো লাগে বনমালী বাবু গ্রামের বিশাল জমিদার তার দুই অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল জগদীশ মুখুজ্জে ও রাসবিহারী আর জগদীশ বেশি প্রিয় বনমালী বাবুর একমাত্র কন্যা বিজয়ার সঙ্গে রাসবিহারী তার পুত্র বিলাসের বিবাহে অত্যন্ত আগ্রহী কিন্তু বনমালী বাবুর ইচ্ছা অন্যরূপ তিনি বিজয়ার বিবাহ জগদীশের পুত্র শ্রীমান নরেন্দ্র মুখুজ্জে বা নরেনের সাথে দিতে চান সে জন্য নরেনের বিলেতে ডাক্তারি পড়ার সময় সমস্ত খরচ তিনি বহন করেন বনমালী বাবু ব্রাহ্মধর্ম গ্রহণ করেন উদ্দেশ্যপূর্ণভাবে রাসবিহারীও সেজন্য গ্রামে তাদের একঘরে করার চেষ্টা হয় গ্রামবাসীর বিরূপ আচরণের জন্য বনমালী কলকাতায় যান এবং কিছুকাল পরে সেখানেই তার অকালমৃত্যু হয় এখানেই বনমালীর মৃত্যু হয় সেই সুযোগে রাসবিহারীও জমিদারীর সমস্ত ভার নেন বন্ধুবিয়োগে জগদীশও অসুস্থ হন এবং বাস্তুভিটেখানি বন্ধক রেখে জমিদারী থেকে ঋণ নেন সময়মতো সেই ঋণ শোধ না করবে বলে রাসবিহারী জগদীশের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে তাকে গৃহচ্যুত করেন শোকে জগদীশ বাড়ির ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে সেই সময় নরেন বিলেত থেকে ফিরে সেই গ্রামেই এক আত্মীয়ের বাড়িতে থেকে চিকিৎসা করতে থাকে গ্রামে তার বিশেষ সুখ্যাতি হয় চিকিৎসক ও হিসাবে পরোপকারী মানুষ হিসাবেও কাহিনী বিশেষ মোড় নেয় যখন গ্রামের মানুষের অনেক জল্পনার অবসান ঘটিয়ে বনমালীর কন্যা বিজয়া গ্রামে ফেরে এসেই বিজয়া বুঝতে পারে যে জমিদারী দেখাশোনার নামে রাসবিহারী ও তার ছেলে বিলাস সকল ব্যাপারেই বিশেষ আধিপত্য খাটিয়ে চলেছে এইসব বিজয়া বনমালী এইসব নিয়েই এই দত্তা উপন্যাসটা রচিত হয়েছে তা যাইহোক এর থেকে আমার বনমালী চরিত্রটাই বেশি ভালো লাগে এই জন্যে এটা আমি পছন্দ করি